আমার সংগ্রহ করা প্রথম মুদ্রা শিলা শিলা ছিল মুদ্রা আমি একবার উড়িষ্যায় আমার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম তারপর সেখান থেকে একদিন সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম তো সমুদ্রে ঘুরতে ঘুরতে আমি একটা ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম আমি সেই ঝিনুকটি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আমি শুনেছিলাম যে ঝিনুকের মধ্যে না কি মুক্তা থাকে তাই আমি ঝিনুকটিকে ভেঙে দেখলাম যে সত্যিই তার মধ্যেও একটি মুক্তা আছে আমি সেই মুক্তাটা আমার কাছে রেখে যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে এই মুক্তাটি খুবই মূল্যবান কারণ আমি এই মুক্তাটি সমুদ্রে কুড়িয়ে পেয়েছিলাম তার আর আমার প্রথম স মুদ্রা শিলাটি হলো এই মুক্তা